আমি একবার আমাদের মেদনীপুর জেলা থেকে দীঘা বেড়াতে গিয়েছিলাম তখন একটি দুঃসাহসিক কাজ আমরা করেছিলাম যার বর্ণনা আমি তুলতে পারি আপনাদের সকলের সামনে তখন ঘুরতে যাওয়ার পরে আমি যেহেতু ভালোভাবে সাঁতার কাটতে পারি না আমাকে সমুদ্রে নামতে সকলেই বারণ করেছিলো তা সত্ত্বেও উৎসাহের কারণে এবং সকলের দেখে আমিও সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিলাম স্নান করার জন্য সমুদ্রে যখন ঢেউ আসে তখন আমি নিজেকে আর সামলে রাখতে পারি নি এবং প্রায় টানা হয়ে চলে যাচ্ছিলাম তখন কয়েকটা রক্ষাকর্মী সেখানে নিয়োগ থাকাই তারা আমার প্রাণ বাঁচিয়েছিলো এবং আমাকে উদ্ধার করেছিলো এর থেকে আমি শিকেছিলাম যে সাঁতার না জানা থাকলে অবশ্যই কোনো দিন সমুদ্রে ভাল অতি গভীরে যাওয়া উচিৎ নয় কেননা সমুদ্রের ঢেউ কখন কতোটা প্রবল থাকবে এবং তীব্র থাকবে তা কেউ বলতে পারে না নিমেষের মধ্যে আমাদেরকে টেনে নিয়ে চলে যেতে পারে গভীর জলের মধ্যে এবং আমি আমার কিছু ভয়ের সময় কাটিয়েছিলাম সেইখানে সেখানে সমুদ্রের প্রথম দিনেই আমার সাথে এ রকম ঘটনা ঘটার পর আমি দ্বিতীয়বার সমুদ্রে নামতে ভয় পেয়েছিলাম এবং আতঙ্ক মনের মধ্যে আমার একটি সৃষ্টি হয়েছিলো এর কারণে সমুদ্রে যেতে আমার খুবই ভয় লাগতো এবং এখনো সেই ভীতিটা আমার মধ্যে রয়েছে আমি এখনো সমুদ্রে নামার আগে কিছুক্ষণ ভাবি এবং যতোক্ষণ না সুনিশ্চিত হতে পারি সুরক্ষার বিষয়ে এবং সমুদ্রের ঢেউয়ের সময়ের বিষয়ে ততক্ষণ নামি না এইভাবেই আমি আমার ভয়ের সময়টি কাটিয়ে এসেছিলাম দীঘার মধ্যে